আমাদের গ্রামীণ অঞ্চলে মাথা ব্যথা বলতে আমার ঠাকুমা আমাকে শিখিয়েছে যে মাথা ব্যথা হলে মাথা ঠান্ডা করে বা স্নান করে নেওয়া উচিত যাতে মাথা ঠান্ডা হয় এবং কিছু তার থেকে বেশি যদি মাথা ব্যথা হয় তার পরে গাছ গাছড়া জাতীয় কিছু ওষুধপত্র ঠাম্মা আমাকে দিতেন যেটা আমি মাথায় লাগিয়ে শুয়ে পড়তাম বা আমার মাথায় মেখে শুয়ে পড়তাম তার ফলে আমার মাথা ব্যথা অনেকটাই নির্মূল হতো বা কম হতো